আমি মমতা মণ্ডল বলছি এটা কি এক্সপ্রেস মোবাইল দোকান বলছি আমি দোকানে এসেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আপনাদের দোকান কি বন্ধ হ্যাঁ বলছি আমাকে মোবাইলের সেই উপরের স্ক্রিনটা ফেটে গেছে মানে কি কল দেখা যাচ্ছে না এসএমএস দেখতে পাচ্ছি না কিছুই না ফোন ধরতেও পারছি না প্রচুর অসুবিধা হচ্ছে তাই জন্য আমি মোবাইল স্ক্রিনটা একটু বাড়াতে চাই হ্যাঁ ছিল কিন্তু একটু জোরেই ও হাত থেকে পড়ে গিয়েছে না ওই জন্যই মানে পুরো ইয়ে ফেটে গেছে আর ছবি তোলার ওই দোকান কবে খুলবে সেটা বললে ভালো হতো তাহলে আমি আজকে ফিরে যেতাম বিকালের দিকে বলছি কীরকম কী খরচা পড়বে ওটাতে হ্যাঁ ঠিক আছে কিন্তু একটু দেখে বলবেন না গরিব মানুষ বুঝতেই তো পারছেন শখে মোবাইল কেনা এবেরে কিছু দেখতে পারছি না মানে মনটা বিরাট খারাপ হচ্ছে তাই জন্য বলছি তাহলে আমি মঙ্গলবার বিকালবেলা যাব না কি আমার ওই রেডমি কোম্পানির

তিন চার হাজারে হয়ে যাবে আচ্ছা আগে দেখুন ফোনটা কীরকম অবস্থা তারপরে যেরকম বলবেন সেরকম হবে হ্যাঁ ওই তো মোবাইল দোকানটা জানি কিন্তু অ্যাড্রেসটা আমি ঠিক মতো বলতে জানি না একটু

আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনাকে এই নম্বরে ফোন করবো আপনি ফোনটা একটু কাছে রাখবেন

না সিম সিম এখনও পর্যন্ত ঠিক আছে এবারে তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না এবারে বলা যাচ্ছে না ফোনটার ভিতরে কি হয়েছে তো যতক্ষণ না হচ্ছে মানে আপনি নাহলে বলতে পারবেন হ্যাঁ তাহলে মঙ্গলবার দিন বিকেলবেলা যাচ্ছি আপনি দোকান অবশ্যই খোলা রাখবেন কারণ প্রত্যেকদিন ঘুরে আসা তো সম্ভব নয় আমাকে গাড়ি ভাড়া করে যেতে হয় ঠিক আছে